আমি কিছু সপ্তাহ আগে আমার এলাকার একটি অনেক বড়ো দোকান থেকে একটি ব্রেসলেট কিনেছিলাম সেই ব্রেসলেটটার দাম নিয়েছিলো প্রায় পাঁচশো টাকার মতো ব্রেসলেটটা দেখতে খুবই সুন্দর ছিলো এবং খুবই সুন্দর কারুকার্য করা কাজ ছিলো যেটা দেখেই আমার খুবই পছন্দ হয়েছিলো তাই সঙ্গে সঙ্গে আমি সেটা কিনে নিয়েছিলাম দু একবার পরার পর সেটা বেশ ভালোও লাগছিলো কিন্তু আমি যখন আগামীকাল ওটা পরে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম তো সেখানে কোনোভাবে ভুলবশত ওটার মধ্যে জুস পড়ে যায় পড়ে যাওয়ার সাথে সাথে ওটা আমি সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছিলাম মুছে নিয়েছিলাম যাতে কোনোরকম অসুবিধে হয়ে সেটা নষ্ট না হয়ে যায় কিন্তু আমি যখন বাড়িতে এসে রাখি রেখে কিছুক্ষণ পর চেক করি তখন দেখি ওটার বেশিরভাগ পাথরই উঠে গিয়েছে পুরো ব্রেসলেটটাই আমার নষ্ট হয়ে গিয়েছে মাত্র দু তিনবার পরার পরেই এত টাকা দিয়ে কেনা আমার জিনিসটা যে এত তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তা কখনও ভাবতে পারিনি পরে আমি দোকানে গিয়ে ওই দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে মাত্র দুবারেই কেন এটা এরকম হল আমি সঙ্গে সঙ্গে মুছে নিয়েছিলাম তাই কোনো অসুবিধে হওয়ার কথা না তা সত্ত্বেও কেন হলো উনি এই সম্পর্কে কোনো কিছুই বলতে পারলেন না উনি উল্টে আমায় দোষারোপ করলেন এত শখ করে কি এত কষ্ট করে কেনা জিনিসটা নষ্ট হয়ে যেতে খুবই খারাপ লেগেছিলো